এখন এখনকার চলছে এটা বলুন এখন কী করব টাকার কাছে তো সবাই বিক্রি হয়ে যাচ্ছে তা আর টাকা যেদিকে আছে সেদিকেই চলে যাচ্ছে কেসটা এখন দেখুন দেখি কীসে কী করা যায় সেটা দেখতে হবে

সে তো অবশ্যই সে তো অবশ্যই দেখতে হবে ঠিক আছে হ্যাঁ আপনিও চেষ্টা করুন আমিও দেখব অবশ্যই দেখব আচ্ছা